আমি একটি মোবাইল কিনি যার নাম হচ্ছে রেডমি নোট টেন প্রো এটাতে ছবি খুব সুন্দর ওঠে শব্দ খুব সুন্দর শোনা যায় এতে চার্জ অনেকক্ষণ সময় ধরে দেয় আর এটাতে খেলা খেলতে খুব ভালো লাগে এইগুলি হচ্ছে এর আমার ভালো লেগেছে মোবাইলটার